ছোটোবেলায় যখন আমরা বাড়িতে থাকতাম তখন বড়রা তো তখন মাছ ধরত তাই দেখে তার থেকেই আমরা মাছ ধরা শিখেছি যেমন জাল বেয়ে মাছ ধরি অনেক ক্ষেত্রে কারেন্ট জাল দিয়ে ক্ আমরা মাছ ধরি এইভাবে আমরা ছোটোবেলাতে আমরা মাছ ধরা শিখেছি ছোটোবেলা ছোটোবেলা থেকে আমি মাছ ধরা শিখিনি বড় হয়ে আস্তে আস্তে বড়দের শিখে সেইভাবে মাছ ধরা শিখেছি এইবার মাছ ধরার কৌশলগুলি আমরা বড়দের কাছ থেকে যত বড় হয়েছি তাদের কাছ থেকে এই কৌশলগুলো যি শিখেছি দোনের মাধ্যমে মাছ ধরা যায় তার পরে নদীতে গিয়ে যা আমরা দোন বেয়ে যে মা মাছ ধরি তারপর কারেন্ট জাল দিয়ে মাছ ধরি তার পরে কী জাল বেয়ে যে খ্যাপলা জাল সেই দিয়ে মাছ ধরি এইভাবে আমরা মাছ ধরার মাছ ধরে আমাদের খাবার জোগাড় করে দিই